আমার দীঘা যেতে খুব ভালো লাগে ওইখানকার জলও জল বা নানারকম মাছ দেখতে খুব ভালো লাগে পর্বত পর্বত পাহাড়ে যেতে আমার খুব ভালো লাগে যেমন শুশুনিয়া পাহাড় বা অযোধ্যা পাহাড় ঐতিহাসিক স্থান ঐতিহাসিক স্থান যেমন মুর্শিদাবাদের সিরাজদৌল্লার ঐতিহাসিক স্থান মন্দির যেমন রামমন্দির অযোধ্যার রাম মন্দির ধর্মীয় স্থান যেমন ধর্মীয় স্থান যেমন মায়াপুর ইস্কন এবং আত্মীয় স্থান আত্মীয় স্থান আত্মীয় স্থান যেমন বন জঙ্গল নানারকম দেখতে খুব ভালো লাগে আর এইখানকার বনের আবহাওয়া খুব ভালো মনোরম পরিবেশ এবং ধর্মীয় স্থানও এখানে গেলে মানুষের মন স্থির হয়ে যায় এবং মন্দির মন্দিরে নানারকম ঠাকুর দেখতে খুব ভালো লাগে ঐতিহাসিক স্থান যেমন হাজারদুয়ারির সাইট সিন নানারকম আছে ওইসব দেখতে ভাল লাগে সমুদ্র সমুদ্রের নানারকম মাছ জলোচ্ছ্বাস এবং ঢেউ এবং পাহাড় দেখতে খুব ভালো লাগে পাহাড়ের যেতেও খুব ভালো লাগে পাহাড়ে নানারকম উঁচু নীচু পাহাড় খাদ এসব দেখতে খুব ভালো লাগে এই জন্য ওই স্থান আমার যেতে খুব ভালো লাগে